বলছি যে আমি এখন তো ঢাকাতে আছি বুঝতে পারলেন আপনি অটো ড্রাইভার বলছেন তো ঠিক আছে আমি এখন ঢাকা ঢাকাতে আছি তো এরপর আমি একটা মানে ভালো উন্নত মানের কোয়ালিটির কাঁথা কিনব তো আপনি ওখানের অ্যাড্রেসটা বা আপনি আমাকে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তো ওখানে জায়গা তো আছে অনেকই ভালো তার মধ্যে আপনি ওই যে কোনো একটা ভালো জায়গায় নিয়ে যান না বুঝতে পারলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমিও আমিও বলতে যাচ্ছিলাম যে চিটাগং পরিষেবা আচ্ছা বরিশালে কীরকম পাওয়া যাবে বলুন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি যাব আ তা ওখানে কি খুব ভালো মানে কোয়ালিটি উন্নত মানের কাঁথা পাওয়া যাবে ও দেখি আচ্ছা ওখানকার মানে রেটটা কীরকম মানে কাঁথা যে জিনিসের প্রতি একটা রেট মানে খুব কি বেশি রেট নিয়ে নেয়

ও ও আচ্ছা ঠিক আছে তো তবু এখান থেকে মানে আর কত কিলোমিটার হতে পারে তবু মানে যেখানে আমি আছি এখন ও আচ্ছা আর মানে রাস্তাঘাট খুব ভালো তো মানে এখন তো বুঝতেই পাচ্ছেন এখন যা মানে চারদিক অবস্থা যাওয়া যাবে তো আপনার অটোতে হ্যাঁ আর হ্যাঁ ঠিক আছে ওটা না হয় হল আর দুটো যে জায়গার নাম বললেন ওই দুটো জায়গায় কি মানে ও এটার থেকে কি ভালো হবে না আমার একজন বন্ধু আমাকে বলেছিল ওই বরিশালেরই কথা ওই জন্য আমি তার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়ে ও আগে এখানে এসেছিল কাঁথা নিয়ে গিয়েছিল তো ওই জন্যই আমাকে ওই নম্বরটা দিয়েছে আপনাকে ফোন করে একটু আমি ভেরিফিকেশন করে নিচ্ছি আর কি যে ওখানে সত্যিই খুব ভালো হবে তো হ্যাঁ আমি এই যাচ্ছি আপনি তাহলে আমি আপনাকে একটু আমাকে নিয়ে যান না এখান থেকে মানে এতটা আমি ঠিক বলতে পারছি না আপনি একটু ওই আমি নিউ মার্কেটের কাপড় দোকানের সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা ঠিক আর দাদা একটু রেটটা কিন্তু একটু দেখেশুনে করবেন মানে আপনার টোটো ভাড়াটা বুঝতে পারলেন ঠিক আছে